আমার বাড়িতে একটি পোষ্য আছে সেটি হচ্ছে কুকুর কুকুর আমার ছোটোবেলার থেকেই ভীষণ প্রিয় একটা প্রাণী কারণ ওরা খুব তাড়াতাড়ি পোষ মেনে যায় তাই কুকুর আমার খুব পছন্দ কুকুরের সাথে আপনি সব রকমের সময় কাটাতে পারবেন কুকুর মানুষের কথা না বলেও বুঝতে পারে এই জিনিসটা আমার কুকুরদের সব থেকে বেশি পছন্দ হয় এবং কুকুররা ভীষণ বিশ্বাসী আপনি তাকে বিশ্বাস করলে সে আপনার বিশ্বাস কখনোই ভাঙবে না এটা তাদের অন্যতম একটি গুণ